হ্যাঁ পি টি হ্যাঁ আমি পি টি উষার কথা শুনেছি ওনাকে টিভিতেও দেখেছি তার সম্পর্ক বলতে তিনি হলেন একজন অবসরপ্রাপ্ত ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ উনিশশো উনআশি সাল থেকে তিনি ভারতীয় অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছেন তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম তাকে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানি বলে অভিহিত করা হয় তিনি কেরালার রাজ্যে এক প্রত্যন্ত গ্রামে জন্মছিলেন সেখান থেকে তিনি ভারতীয় দলের হয়ে অলিম্পিকে যান তিনি উনিশশো আটানব্বই সালের রিলেতে জাতীয় রেকর্ড স্থাপন করেন স্বর্ণপদক জয় করেন এছাড়াও আরো অনেক স্বর্ণপদক তিনি জেতেন বলে তাকে স্বর্ণপর্ণা বলে অভিহিত করা হয় এছাড়া তিনি তিনি পায়নি এক্সপ্রেসের নামেও পরিচিত তিনি পায়োলি এক্সপ্রেস নামে পরিচিত পুরস্কার হিসাবে তিনি পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার পান এবং ডি লিট ডি লিট উপাধিতে ভূষিত হয় ভূষিত হন দু হাজার আঠেরো সালে তার থেকে আমি শিখতে চাই তিনি কীভাবে তার সংসার ও খেলা এক সাথে চালিয়ে গেলেন এবং তার ধৈর্য ক্ষমতা ও একাগ্রতা সেই সবাই তার কাছ থেকে শিখতে চাই